মাছ ধরার জন্য সাধারণত আমি বা আমরা প্রত্যেকেই সবাই যারা গ্রামেগঞ্জে থাকি তারা বিশেষভাবে কাঠের নৌকো কাঠের নৌকো খুব কমই থাকে এবং বেশিরভাগ থাকে টায়ারের তৈরি গাড়ির টায়ারের তৈরি একটি ভেলা ভেলাতেই বেশি সাধারণত মাছ ধরা হয় এবং খুব কাঠের নৌকো খুব সীমিত প্রত্যেকের ঘরে কাঠের নৌকো থাকে না তবুও কাঠের নৌকোতে যারা মাছ ধরে তারা খুব সহজেই মাছ ধরতে পারে কেন কাঠের নৌকোতে কোনো ভাবেই ইয়ে করা অসম পড়া বা কোনোভাবেই উলটোনো সম্ভব নয় এবং ভেলাতে কোনো কোনো বার আমরা যখন জোরজার বা বাতাস দেয় তখন উলটানোর চান্সও বেশি আছে ওই জন্য কাঠের নৌকোতে বেশিরভাগই মাছ ধরা হয় কাঠের নৌকোতে মাছ ধরলে মাছ জাল সেখানেই সমস্ত রকম সরঞ্জাম থাকে জাল ধরুন কোনো রকম ছিপ বা আরও কোনো সরঞ্জাম যতগুলি প্রয়োজন সমস্তই কাঠের নৌকোতে থাকে এবং ভেলাতেও আমরা একটি জাল নিয়ে মাথা ঘোরানি জাল নিয়ে ভেলাতে মাছ ধরতে বেরোই এবং আড়া থেকে মাছ ধরেছি বা জাল ফেলার থেকে ধরুন আমরা তখন নৌকো বা ভেলাতে যাই তার তাতে বেশি মাছ পড়ে এবং তাতে মাছ ধরে প্রচুর সুবিধাও আছে এবং আমরা প্রত্যেকেই বেশিরভাগই নৌকোতে বা ভেলাতে যখন বেশিরভাগ জল থাকে বড় বড় পুকুরে সে সব জায়গাতে মাঝখানে যাতে মাছ থাকে সেই জন্য আমরা ভেলাতে ও কাঠের নৌকোতেই বেশি চড়ে মাছ ধরতে পছন্দ করি এবং মাছ তাতে বেশি পড়েও এবং আড়া থেকে যা যে সমস্ত পুকুর বা ডোবা ছোটো তাতে আমরা আড়া থেকেই বেশি হুইল বা ছিপ বা জাল সামনে থেকেই ফেলে মাছ ধরতে ভালোবাসি এ পছন্দ করি আমার নিজস্ব কোনো নৌকা নেই বা আমি নিজস্ব কোনো নৌকার মালিক নই